সরকারি স্কিমগুলির অধীনে প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার মান ভালোই আমি সরকারি হাসপাতালে যেতে পছন্দ করি বা প্রাইভেট সেন্টারে যেতেও পছন্দ করি সেখানে হাসপাতালের পরিবেশ পরিকাঠামো প্রচণ্ড ভালো হাসপাতালে কোনো রোগীকে নিয়ে গেলে তার চিকিৎসার সুব্যবস্থা করা হয় তার চিকিৎসার জন্য যাবতীয় সরঞ্জাম হাসপাতালে মজুত আছে যেমন বেডপত্র ওষুধপত্র সমস্ত কিছু হাসপাতালে থাকায় হাসপাতালের পরিবেশ খুবই ভালো ডাক্তারের চিকিৎসাও সেখানে খুবই ভালো ডাক্তার প্রথমে রোগীকে চেক আপ করবে চেক আপ করে রোগ বুঝে তার চিকিৎসা করবে যদি ডাক্তারের মনে হয় হ্যাঁ যে রোগীকে ওষুধ দিলে ছোটখাটো রোগ ওষুধ দিলে সে সুস্থ হয়ে উঠবে তখন রোগীকে সেরকমভাবে পরিষেবা দান করে আর যদি মনে হয় যে রোগীর বড় কিছু হয়েছে যে অপরেশন করাটা দরকার অপরেশন করলে সে সুস্থ হয়ে যাবে তখন তার অপরেশন করার জন্য প্রস্তুতি নেয় অপরেশন করার সময় নার্স তাকে সব রকমভাবে হেল্প করে যখন যেরকম যা কিছু দরকার ডাক্তারকে সেগুলো দেয় দাঁড়ান অপরেশান করার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী নার্স রোগীর সেবা করে সেবা যত্ন করে রোগীর ওষুধ খাওয়ানো রোগীর যখন যা দরকার সেলাইন বদলে দেওয়া সাথে সাথে থাকা বেডপত্র বদলে দেওয়া তারপর রোগীর সাথে করে বাথরুমে নিয়ে যাওয়া সমস্ত কিছুই করে নার্স হচ্ছে রোগীকে সুস্থ হতে সাহায্য করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যেমন যেমনভাবে বলে নার্স তেমন তেমনভাবে রোগীর চিকিৎসা করে চিকিৎসার ভালো সুবিধা থাকার জন্য হাসপাতালের পরিবেশ ভালো হওয়ার জন্য রোগী মানসিক দিক দিয়ে সুস্থ হয়ে ওঠে ওষুধ খাওয়ার ফলে অপরেশন হওয়ার ফলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেরে ওঠে তার জন্য রোগী তাড়াতাড়িভাবে ডেভেলপমেন্ট করতে পারে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর তাড়াতাড়িভাবে ভালো হতে পারে সব দিক দিয়ে ডাক্তার অনেক সাহায্য করে ডাক্তার ও নার্স দুজনে অনেক সাহায্য করে রোগীকে সুস্থ হয়ে উঠতে